কর্মই মানুষের ধর্ম প্রত্যেক মানুষ কোনো না কোনো কর্ম করে থাকেন আমি আমার জীবনে যে একটি কাজ করেছি সেটি আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয় সেটি হল আমরা লকডাউনের সময়ে যৌথভাবে মানুষকে বিভিন্ন সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছি এই সময় আমরা মানুষের বিভিন্নরকম সাহায্য করে থাকি কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের হাসপাতাল পৌঁছানো তাদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো বিভিন্নরকম ওষুধের সামগ্রী পৌঁছানো এর সাথে সাথে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করে তোলা কীভাবে মাস্ক স্যানিটাইজার প্রভৃতি ব্যবহার করে সে ব্যাপারে আমরা তাদের উচিত শিক্ষা দিয়েছিলাম এর সাথে সাথে বিভিন্নরকম গ্রামগঞ্জের মানুষ করোনা ব্যাপারটাকে আলাদা চোখে দেখছিলেন তাদের করোনা বিষয়টা পুরোপুরি ভালো করে বোঝানো এর সাথে সাথে মাস্ক স্যানিটাইজারের ব্যবহার কীভাবে দূরে দূরে থাকতে হবে যাতে করোনা না ছড়ায় এসব বিষয়ে আমরা তাদের শিক্ষা দিয়ে থাকি পরবর্তীকালে লকডাউন যখন শেষ হয় তখন তাদের বিনামূল্যে চিকিৎসা তাদের বিভিন্নরকম গরম পোশাক তাদের শিক্ষাক্ষেত্রে সাহায্য এবং তাদের কিছুদিনের জন্য হলেও খাদ্যাভাব দূর করেছি